আমাদের বাগানে অনেক কিছু ফল ফুল সবজির গাছ লাগিয়েছি যেমন ফল গাছ হচ্ছে আঙুর আপেল বেদানা কলা ফল ফুলের গাছ গাঁদা রজনীগন্ধা গোলাপ আর শসা পেয়ারা এসব গাছ লাগাতে খুব ভালো লাগে এসব গাছগুলোতে জল সার কুড়লে ভালো হয় দেখতে খুব ভালো লাগে সবাই খুব খুশি হয় বাগানের পরিবেশটা খুব সুন্দর লাগে গাছগুলো যখন খুব বেড়ে উঠে প্রচুর সুন্দর লাগে দেখায় ফলমূল দেয় সবজি আমরা রান্না করে খাই ফল খাই বাজারে বিক্রি করতে নিয়ে যাই ফল ফুল খেয়ে সবার খুব ভালো লাগে আনন্দ হয় বাজারে বিক্রি হয় সবজি রান্না হয় দেখতে খুব বাগানের আশেপাশটা খুব সুন্দর লাগে বাগানও দেখতে খুব সুন্দর লাগে ফুল ফল মানুষের খুব গাছ বেড়ে ওঠে দেখতে সুন্দর হয় সবার খুব প্রাকৃতিকটা দেখতে খুব ভালো লাগে সবার খুব বাড়ির খুব আনন্দ হয় ফল গাছ ফুলের গাছ সব প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর হয়ে ওঠে ফল গাছে ফল দেয় সবার খাওয়ার হয় খেতে খুব পছন্দ করে ফুল দিয়ে বাড়িতে ফু পুজো অর্চনা করা হয় ফুল দেখতে খুব সুন্দর লাগে গোলাপ ফুল আমাদের খুব প্রিয় সার জল দুবেলা দিয়ে বেড়ে তোলা হয় মাটি কোপানো হয়